কোনো ছবি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা বলতে গেলে আমি ছোটোবেলায় ছোটোবেলা বলতে গেলে বেশি ছোট ছোটোবেলায় না কয়েক বছর আগেই আমাদের স্যার একটা প্রতিযোগিতায় নিয়ে গিয়েছিলেন আমাকে সেটা একটু শহরের একটু দূরেই সেখানে সেখানে প্রথম গিয়ে মনে হয়েছিলো আমি মানে একটু ঘাবড়ে মতো গেছিলাম প্রথম প্রতিযোগিতা আমাদের ওই জন্যে তাও একটু বড়ো জায়গায় তা সেখানে অনেক অনেক মানে অনেক প্রশংসিত অনেক লোকজন এসেছিলো এবং তাদের মাঝখানে অনেক বড় লোকও এসেছিলো মানে যারা হচ্ছে একটু ভদ্র সভ্য এবং যাদের চালচরণ দেখে আমার চালচলন এত চালচলন এমনই যে আমার সেখানে গিয়ে মনে হয়েছিলো যে আমি হয়তো এই আঁকার প্রতিযোগিতায় কোনোদিনও মানে ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো না কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে দেখলাম মানে প্রতিযোগিতা যেমন শুরু হলো আমি ওখানে সেকেন্ড হলাম কিন্তু সেই ধরনের সেই যে পরিবারের লোকজন যারা একটু উঁচু জায়গায় উঁচু মাত্রায় আছে তারাও তাদের মধ্যেও অনেকে ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলো কিন্তু আমার এক বান্ধবী যে হচ্ছে আমাদের স্যারের কাছে সে আসত তা সে আরও ভালো মানে সে প্রথম স্থানে অর্জন করেছিলো এবং আমি আমি দ্বিতীয় স্থানে ব্যান সেই সূত্রে আমার মনে হয় যে না আমি হয়তো ভুল ভেবেছিলাম যে এইসবগুলো হয়তো ঠিক না কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না